হ্যালো হ হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার কী কী চলে আচ্ছা আর আচ্ছা ও আচ্ছা ওখানে কী কী পয়েন্ট আছে বলতে পারবেন ওই বোর্ডে না বলছি আপনার কী কী কী কি আলো জলে আলো আছে কী কী জলে বলুন

আচ্ছা আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা খালি ফিউজ হয়ে যাচ্ছে তাই তো ঠিক আছে আপনি হচ্ছে আমাকে হচ্ছে আমি সোমবার দিন গেলে হবে কি আপনার কাছে বাড়িতে অসুবিধা নেই তো ঠিক আছে আপনি তাহলে এক কাজ করবেন ওই কয়েকটা ফিউজ আপনাকে কিনে রাখতে হবে আর হচ্ছে ওই যে এসি এসির জল আমরা পয়েন্ট করতে হবে ঠিক আছে কয়টা সুইচ আর কয়েকটা ইলেকট্রিক এক্সট্রা বোর্ড আর হচ্ছে কয়েকটা আপনি ফিউজ কিনে রাখবেন ঠিক আছে কারণ ওই যে এসির জন্য আলাদা কিনতে হবে তো আমি তাহলে সোমবার দিন যাবো গিয়ে কথা বলে নিচ্ছি হ্যাঁ ওকে